গত কয়েক বছরে বিনোদন বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে যদি বলি আগে মানুষ একসঙ্গে বসে গান করতো বা নাচ শিখতো এখন আগে রেডিওতে শুনতো রেডিওতে খবর শুনতো এখন টিভিতে শোনে এখন আবার অনেকে টিভি ছেড়ে কম্পিউটার এখন তো আবার ছেড়েই দিন টিভি ছেড়েও এখন তারা মোবাইলে দেখে নিচ্ছে যে যার মতো নিজের মতো মানে এখন থেকে আগেকার সময়েতে এখনটা অনেকটাই আলাদা কারণ আগেকার মানুষ সব সময় একত্রিত হয়ে থাকতো যে এখন সেটা চায়না এখন যে যার নিজের মতো করে শিখে নেয় যে যার বাড়িতে গানের স্যার স্যার ডেকে নেয় বা শিক্ষক ডেকে নেয় নাচের শিক্ষক ডেকে নেয় একসঙ্গে শেখার একটা যে প্রতিযোগিতা ছিলো সেই জিনিসটা এখন কমেই গেছে প্রতিযোগিতা আছে কিন্তু এতোই প্রতিযোগিতা বেড়েছে যে যার সকলের মধ্যে হিংসা বেড়ে গেছে এর ফলে তাতে যে যার নিজের মতো করতে চাইছে এটা মনে হয় অনেকটা পরিবর্তন হয়েছে